পশ্চিমবঙ্গে বাংলা ভাষাটাকে আমরা মাতৃভাষা ব্যাপারে জেনে এসেছি যেহেতু তাই অন্যান্য রাজ্যে অন্যান্য রাজ্যে তাদের ভাষা হিসেবে বাংলা ভাষাটা যেহেতু নিয়োগ নয় তাই তারা অন্যান্য ভাষায় কথা বলে সেখানে গিয়ে বা সেখানে যাওয়ার পর আমরা যখন বাংলা ভাষায় কথা বলি তখন আমরা জানতে পারি যে তারা অন্য ভাষায় কথা বলছে বা আমাদের ভাষাটাকে তাঁরা অন্য ভাষায় নিয়োগ করছে বা অন্যান্য ভাষায় হিসেবে পরিচয় দিচ্ছে তাই আমরা বাংলা ভাষায়ই কথা বলার জন্য আমাদেরকে অন্যভাবে একটু দেখা হয় বা অন্যভাবে নেওয়া হয় আমরা বাংলা ভাষায় কথা বলি যেহেতু আমরা মাতৃভাষা আমাদের বাংলা তাই আমরা মাতৃভাষায় কথা বলি বা আমাদের বাংলাটি হলো প্রিয় ভাষা তাই আমরা বা প্রিয় ভাষা বাংলাতেই কথা বলি এর ফলে অন্যান্য জায়গায় যাওয়ার ফলে বা অন্যান্য রাষ্ট্রে যাওয়ার ফলে আমরা সেখানে বাংলা ভাষায় কথা বলতে গেলেও সেখানের ভাষা বা সেখানের প্রতিষ্ঠিত ভাষা বা সেখানের মাতৃভাষার সাথে আমরা চলতে পারি না বা সেখানের মাতৃভাষার সাথে আমরা মানিয়ে নিতে পারি না